আমার মালিকানাধীন প্রথম স্মার্টফোনটি ছিল ওপো কোম্পানির ওপো এ থ্রি থ্রি এফ নামক ফোনটি এই ফোনটির তখন এক জিবি র্যাম ছিল এবং ষোল জিবি স্টোরেজ ছিল যেটি এখনকার সময় দেখতে গেলে অনেক কম কিন্তু তখনকার সময় মোটামুটি ঠিক ছিল কিন্তু ওটার থেকে এখন সময়ের সাথে সাথে প্রযুক্তির এতটাই পরিবর্তন হয়েছে কী যে এখন যদি কারো ফোনে আট জিবি র্যাম আছে সেটাও কম তাও নেহাতই আমার যে ফোনটা আছে সেই ফোনটি হল এখন ইনফিনিক্স হট টেন এস এটি আগের বছর আমি কিনেছিলাম এটির চার জিবি র্যাম আছে এবং চৌষট্টি জিবি স্টোরেজ আছে এবং তার সঙ্গেও আমি একটি মেমোরি কার্ড ভরে রাখি বলে আমার বত্রিশ জিবি এক্সট্রা হয়ে যায় এইগুলির দ্বারা আমার অনেকটাই জীবনে সুবিধা হয়েছে আগে ততটা সুবিধা ছিল না আগের ফোনটির স্ক্রিনটির সাইজ অনেকটাই ছোট ছিল আমার হাতের তালুতে এঁটে যেত ফোনটি ইনফিনিক্স হট টেন এসের স্ক্রিনটা এতটাই বড় যে আমার পকেটেও কখনো কখনো আঁটে না এটা একটু বাস্তবিকতা এই জন্য বললাম তা ছাড়াও ফোনগুলির মধ্যে অনেকটাই পার্থক্য আছে ওপো এ থ্রি থ্রি এফটা যখন প্রথম নিয়েছিলাম তখনও ল্যাগ মারত কিন্তু এই ফোনটি এতদিন হয়ে গেল তাও এখনও পর্যন্ত ল্যাগ করে না কিছু না সময়ের সাথে সাথে ফোনগুলি যতটা উন্নত হচ্ছে ততটা দামও কমছে আগে যখন ওপো এ থ্রি থ্রি এফটা কিনেছিলাম তখন আমার যতটা দাম পড়েছিল ঠিক ততটা দামেই আমি এই ওপো হট টেন ইনফিনিক্স হট টেন এসটি কিনেছি তাতেও আমার দুটোতে সেম দাম পড়েছে কিন্তু ওটার কোয়ালিটি অনেকটা বেড়েছে তাই জন্য আমার মনে হয় সময়ের সাথে সাথে প্রযুক্তিবিদ্যার ভালো পরিণতি ঘটছে এটি হলে অনেকটা ভালো হয়